কাছেই আমাদের নার্সারি আছে আমি সেইখান থেকেই গাছপালা কেনাকাটা করি দাদা সেইখানে দাদা খুবই ভালো আমার যখন দরকার যে দাদা এই গাছে কী দিতে হবে সে আমাকে সবকিছুই বলে দেয় যখন জল দ দেওয়ার কথা যখন যে টাইমে সেই টাইমটায় আমাকে জল দিতে হয় যখন সার দেওয়ার কছা কথা সেই তখন আমাকে সারটা দিতে হয় দেওয়ার পরে যে যখনই দরকার যেই গাছে এই যত্ন নিলে গাছ ভালো হবে স্বাস্থ্য ভালো হবে তখন সেই দাদা আমাকে সবকিছুই বলে দেয়